ভারতের কিছু গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এবং পর্যটনের আকর্ষণগুলি হল প্রথমত গনগনি গনগনি পশিমবঙ্গের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে অবস্থিত এখানকার ল্যাটেরাইট মৃত্তিকা এবং প্রাকৃতিক সৌন্দর্য্যের অসীম গুরুত্ব রয়েছে দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলার দীঘা যা বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে ঝাউবন নিয়ে বিস্তৃত এছাড়া শঙ্করপুর মন্দারমণি চন্দনেশ্বর এগুলোও রয়েছে তারপর আছে ওড়িশার পুরী যা বঙ্গোপসাগরের তীরবর্তী এবং জগন্নাথ দেবের মন্দিরের জন্যে বিখ্যাত সেই সঙ্গে রয়েছে সুন্দরবন সুন্দরবন পশ্চিমবঙ্গের অন্তর্গত বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত সুন্দরী গরান এবং গেওয়া গাছের সমারোহে পরিপূর্ণ তার পরবর্তী রয়েছে টাইগার হিল যা দার্জিলিঙে অবস্থিত দার্জিলিঙের ঘুম স্টেশন সর্বোচ্চ বিন্দু এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও মাউন্ট এভারেস্ট খুব ভালোভাবে দেখা যায়